হ্যাঁ আমার স্কুলে লাইব্রেরি আছে আর আমি ছোটবেলা থেকেই বই পড়েছি আমার প্রিয় কিছু বই হল পথের পাঁচালী অপুর সংসার